হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আমাদের আর্টিসানের মধ্যে পড়ে কুলো বানায় ঝাঁটা বানায় তারপর ঝুড়ি এগুলো বানা কী বলছেন হ্যাঁ সব নিজের হাতে তৈরি করি ঐ ঝাঁটা কুলো এগুলো সব বাঁশ দিয়ে তৈরি করা হয় না বাড়ির এগুলো নয় সবগুলো কিনতে হয় তার জন্য কিছু টাকা আমাদেরকে লাগে কিনে নিয়ে তারপরে কাজগুলো করতে হয় আমরা একটা বাঁশ মোটামুটি একশো কুড়ি তিরিশ টাকা দিয়ে কিনি তারপরে আবার ঐ বাঁশটা থেকে তিন চারটা ঝুড়ি তৈরি করা হয় আবার চোয়াজটালা গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করতে হয় মানে বাঁশ কেনা বা গ্রামের যে যাওয়া বিক্রি করা সেগুলো মুখে একটা ঝুড়ি মোটামুটি আশি টাকা নব্বই টাকায় বিক্রি করি হ্যাঁ ওগুলো যদি কেউ আসে বাড়ি থেকে নিয়ে যায় সেগুলো নিয়ে যাই কারোর বিয়ে বাড়ি হলো কারোর শ্রাদ্ধ বাড়ি অনুষ্ঠান হলো এসবের থেকে নিয়ে যাই কিন্তু গ্রামের আমরা খুব কম যাই না আমরা এগুলোর মধ্যেই জীবিকা নির্বাহ করি আমরা প্রতিদিন মোটিমুটি চার পাঁচটা করে ঝুড়ি তৈরি করি চার পাঁচটা কুলো তৈরি করি ঝাঁটা মোটামুটি দশ বারোটা তৈরি করতে হয় সারাদিন ধরে করি ওইগুলোর মধ্যে দিয়েই চলে এগুলো ধরে রাখার তো দরকার আছে কারণ এ নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক ক্ষেত্রে কাজে লাগছে এখন হয়তো অনেকেই প্লাস্টিকের জিনিস বার হয়েছে কিন্তু এগুলো তো পুরানো জিনিসে এ করাটা ভালো সবকিছু জিনিসের ক্ষেত্রে ব্যবহারের জন্যেই ভালো মনে হয় আর এগুলো প্লাস্টিকের জিনিসের থেকে যেগুলোতে খাবার দাবার রাখে যেগুলো সেগুলোতে অনেকটা ভালো থাকে না সেরকম তেমনই কিছু কাজ করিনি কাজ করিনি তো এই বেশিরভাগ আমরা ওই নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ব্যবহার করা হয় ওগুলো করা হয়